স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো ইংলিশ আর ইংলিশটা প্রিয় হওয়ার কারণ এটাই কারণ বাংলার মধ্যে যে আমরা বলি একতলা দুতলা কিংবা তিনতলা যে ওয়ার্ড মানে একটার ওয়ার্ডের উপরে আরেকটা ওয়ার্ড চাপিয়ে একটা শব্দ করতে লাগে যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি উজ্জ্বল যে বানানটা হ্রস্ব উ বরগীয় জ বরগীয় জ বয়ে ল তালে মাঝে যে বরগি জটা লিখলাম সেই বরগি জটা বরগি জর নিচে আরও একটা বরগি জ তার নিচে আবার ব তাহলে তিন তলা বলি এটাকে একটা দুটো তিনটে তাহলে তিনতলা ওয়ার্ডটা দিয়ে তারপরে ল লিখলাম তাহলে তারপরে শব্দটা গঠন হলো আমার উজ্জ্বল ঠিক আছে এই উজ্জ্বল যে কথাটা হলো আরও উদাহরণস্বরূপ বলতে পারি পরিপক্ক তা প র এ হ্রস্ব ই পরিপক্ক প কএ কএ তাহলে কএ কএ ক এর নিচে আবার একটা ক এইগুলো আমাদের সচরাচর দেখা যায় বাংলাতে যে কারণে ইংলিশটা আমার ফেভারিট করে তুলেছি ইংলিশে এরকম একটাও শব্দ নেই যে কোনো শব্দটা শব্দের উপর চেপে একটা সেনটেন্স বা একটা বাক্যকে গঠন করে সম্পূর্ণ রূপ দেয় যে কারণে আমার ইংলিশটা খুব একটা পছন্দের সাবজেক্ট